বর্তমান যুগে অনেকগুলি সরকারি অ্যাপ সরকার গুগুল প্লেস্টোর বা গ্রেট অ্যাপে ছেড়ে রেখেছেন তার মধ্যে অন্যতম হলো নক সরকারি নকরি এবং এম পরিবহন তো এর মধ্যে সরকারি নকরি এই অ্যাপটির মাধ্যমে আমরা সবাই জানি যে সরকারি সমস্ত কাজকর্ম সমস্ত জব এখানে দিয়ে থাকে তো এর থেকে আমাদের বর্তমান যুবকদের খুবই ভালো একটা দিক আমাদের সরকার আমাদের জন্য রেখেছেন তো এখানে অনেক যুবকই নিজেদের চাহিদা মতো নিজেদের কাজ খুঁজে নিতে পারবে এর জন্য আমাদেরকে অন্য কোথাও যেতে হবে না এই সরকারি নকরি অ্যাপটাতে আমাদের সম কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ওখান থেকে সরকারি নকরি নিতে পারবে